ভালো জাত বলতে আমরা আমি নিজে গিয়ে দেখে এসছি যে যেসব প্রাণী একটু ছটফটে হয় বা এক্টু চঞ্চল স্বভাবের তারা এই একটু ভালো জাতের হয়

তাদেরকে নিয়েও দেখে এসসি নিয়ে এসসি নিয়ে আসার পরে দেখেছি যে মানে খুবই সুস্থ প্রাণী এদের লক্ষণ ভালো খুব একটা খারাপ না মানে খুবই ভালো আর পরামর্শ তেমনভাবে কারো কাছ থেকে নেওয়া হয়নি আমাদের বন্ধুবান্ধবী সব ওই সব চাষ পাখি চাষ করে তো তাদের কাছ থেকে প্রথম প্রথম একটু পরামর্শ নিতাম স্টার্ট করার সময় তো এখন আর লাগে না এখনও আমার নিজের অভিজ্ঞতা হয়ে গেছে ওই জন্য কারুর পরামর্শ আর তেমন লাগে না